পোলট্রি মাটির তৈরি খড়ের চাল মেঝেতে কাঠের ভুষি দিয়ে তাদের রাখা হয় যখন ওরা ছোটো থাকে তাদের ও ভ্যাকসিন দেওয়া হয় যাতে না বাইরে থেকে রোগ জীবাণু তাদের শরীরে ঢুকতে না পারে তো দিনে দিনে তাদের ম্যাশ ও জল খাইয়ে খাইয়ে তাদের বড়ো করে হয় এছাড়া চুন পায়খানার ওষুধ দেওয়া হয় ঠান্ডা লাগার ওষুধ দেওয়া হয় এভাবেই আমরা পোলট্রি পালন করি